এটা কি অস্মিত রেস্তোরাঁ আমি এখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেটা আমার সকালবেলা নটার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিলো আসলে আমি ওই জন্যে ফোন করেছিলাম যে ডেলিভারি বয় এখনও এসে পৌঁছায়নি বা তার কাছে কি আমার যোগাযোগ নাম্বার আছে বা আমার অ্যাড্রেস দেওয়া হয়েছে তাকে যদি না হয় তাহলে আপনার যে ডেলিভারি বয় ওখান থেকে বেড়িয়েছে তাহলে তাকে পাঠিয়ে দিন আমি তার সাথে কথা বলে নিই তাহলে আমি জানতে পারবো যে কীভাবে ডেলিভারি বয় আসছে বা কোথায় তার সমস্যা আছে কী কতক্ষণ লাগবে কারণ আমার একটা কাজ আছে আমি বেড়িয়ে যাবো সেক্ষেত্রে আমি যদি না না খাবার খেয়ে বেড়িয়ে যাই সেটা একটা সমস্যা যেহেতু আমার শরীরও খুব খারাপ তালে নাম্বারটা দেবেন হ্যাঁ হ্যালো এটা কি অস্মি রেস্তোরাঁর ডেলিভারি বয়ের সাথে কথা বলছি আমি আসলে আমি একটা খাবার অর্ডার করেছিলাম পূর্ব মেদিনীপুর জেলার মাতঙ্গিনী কলেজের কাছে তো ওই খাবারটা এখনো এসে পৌঁছায়নি তো আপনি কি আমার এখানে ডেলিভারি দিতে আসছেন আচ্ছা তো তাহলে আপনি যখন ডেলিভারি দিতে আসছেন আপনার এতো লেট হচ্ছে কেনো আসলে আমি জানতে চাইছিলাম এতো দেরির কারণ কী যেহেতু দেরি হচ্ছে আপনি জ্যামে পড়ে গেছেন সেটা জানাতে পারতেন আমাকে কারণ ধরুন আমি খাবরাটা অর্ডার করেছি মানে আমাকে তো খেয়ে বেরোতে হবে না তো সেই জন্যই আর কী কারণ কাজ তো মানুষের সব সময় থাকেই সেজন্য সে একটা টাইম বেঁধে দেয় ওই জন্য আমি দিয়েছিলাম আর আমি আপনার জন্য অনেকক্ষণ থেকেই বসে আছি প্রায় আটটা থেকে বসে আছি নটার সময় দশটা বাজতে যাচ্ছে এখন যেহেতু খাবার এখনো আসেনি আর আমি বাড়িতেও রান্না বান্না করিনি কারণ আপনাদের ওখান থেকে দেখেছি ডেলিভারি করলে অর্ডার দিলে ঠিকঠাক সমইয়র পৌঁছে যায় তাহলে আপনার ওখান থেকে আসতে কতোটা সময় লাগবে দেখুন যদি এক ঘন্টার আগে আসতে পারেন তাহলে ভালো নাহলে এতো দেরি করে আসলে তখন আমি কী রকমভাবে করবো কারণ আমাকে তো মোটামুটি এগোরাটার মধ্যে বাড়ি থেকে বেড়িয়ে যেতে হবে না এখন তো প্রায় দশটা বেজে গেছে তাহলে আপনি সাড়ে দশটার মধ্যে চলে আসবেন বলছেন তাই তো দেখবেন ওর থেকে বেশি যেন না দেরি হয় কারণ ওর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমি খেতে পারবো না আর আমার সকালে ওষুধ খেতে হবে আমার শরীরটা খারাপ আপনাকে জানাই যে আমার শরীরটা যেহেতু খারাপ আমি সকালে ওষুধ না খেয়ে যদি বেড়িয়ে যাই সে ক্ষেত্রে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবো তার জন্য আপনার কাছে হার্টিলি রিকোয়েস্ট করছি আপনি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন যাতে না আর দেরি হয় সেই জন্য বলছি আর ওখানে তো আপনি নিশ্চই বাইক নিয়ে বেরিয়েছেন সেক্ষেত্রে আপনি জ্যাম থাকলেও অনেকটাই তাড়াতাড়ি বেড়িয়ে আসতে পারবেন না দেখুন একটু চেষ্টা করুন কতোটা কী করতে পারেন দেখুন আর মনে হয় আপনি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তাই তো ঠিক আছে তাহলে আধ ঘন্টার মধ্যে চলে আসুন ওই জ্যাম কাটিয়ে ঠিক আছে রাখছি তাহলে